বলছি গ্যাস সারের গ্যাস সিলিন্ডার চাইছি কতো কী পড়বে গ্যাস সিলিন্ডার কতো রিপিয়ার

আচ্ছা তিনটা নেবো কতো লাগবে কতো লাগবে কবের মধ্যে ডেলি কবের মধ্যে ডেলিভারি দিবে তারাতলা বাস স্ট্যান্ড কবের মধ্যে দেবে কিছু কি ছাড় আছে কি হুম বিয়ে বাড়ি আছে কী আরো লাগবে তিনটে নিচ্ছি এখন গাড়ি নিয়ে আসবেন